পশ্চিমবঙ্গের ক্রীড়া ব্যক্তিত্ব সেলিব্রিটি জা জানি যেমন সৌরভ গাঙ্গুলি পঙ্কজ রায় দেবদূত বড়ুয়া তো এ এরা খেলাতে খুব অধ্যক্ষ ছিল এবং তারা মানুষের কাছে অনেক নামও কামিয়েছে যেমন সৌরব গাঙ্গুলি এক এক সময় খুব বড় খেলোয়াড় ছিল এখন সে একটা প্রাক্তন খেলোয়াড় কিন্তু তার এখনও তার অনেক ভক্ত রয়েছে